হ্যালো হ্যাঁ দিদি ফুলের দোকান থেকে বলছেন হ্যাঁ নমস্কার দিদি আমি হচ্ছে এই এখান থেকে মানে শীতলা পুজোর ওই কমিটির সদস্য থেকে বলছি হ্যাঁ তো সামনেই তো শীতলা পুজো তো কমিটি থেকে বলা হয়েছে যে আপনার কাছ থেকেই ফুল নেওয়া হবে ঠিক আছে তো আপনার সঙ্গে সেই বিষয়েই অ্যাঁ হ্যাঁ তো সেই বিষয়েই একটু কথা বলতাম পাঁচ মিনিট কি সময় হবে না ব্যস্ত আছেন হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ তো বলছি যে শীতলা পুজো পুজোর জন্য তো এমনি সবাই নিয়েই আসে স্থানীয় পুজোর জন্য পাড়ার লোকজনরা পুজো ফুল কিন্তু মন্দির সাজানোর ফুল এছাড়াও আমাদের তরফ থেকে ব্রাহ্মণ যে পুজো করবে সেই ফুলটাও তো আপনার কাছ থেকে নেওয়া হয় দূর্বা বেলপাতা এইগুলোও সব নেওয়া হয় তো আপনি কী কী ফুল দিতে পারবেন সেগুলো যদি একটু বলেন আচ্ছা আর সাজানোর জন্য আচ্ছা ঠিক আছে তো হ্যাঁ তো কত কি প্রত্যেক বছর যা নেন তাই কি নেবেন না কি একটু কম বেশি হবে হুম ঠিক আছে আর আমাদের কিন্তু গোলাপ চাই ঠিক আছে আমাদের গোলাপ চাই রজনীগন্ধা চাই না দেখুন মন্দিরটা আমরা চাইছি রজনীগন্ধা গোলাপ সূর্যমুখী এগুলো দিয়ে সাজাতে আর তার সঙ্গে তো গাঁদা ফুল থাকবেই ঠিক আছে কিন্তু আপনাকে কিন্তু একটু এইগুলো কিন্তু জোগাড় করতে হবে

না তবুও আমাকে তো একটু জানাতে হবে না আমাকে তো একটু জানাতে হবে যে আপনি কত টাকা কী নেবেন তো সেটা যদি একটু বলেন হ্যাঁ আপনি গতবারে কুড়ি হাজার টাকা নিয়েছিলেন হুম

পাঁচ হাজার টাকা অতটা তো সম্ভব না আপনি একটু কম করুন না তেইশ করুন না মায়ের পুজো আপনাদেরও তো পুজো না এটা তো শুধু আমাদের একার পুজো না না এটা স্থানীয় পুজো স্থানীয় মন্দিরের পুজো

ঠিক আছে তাহলে আমি জানিয়ে দেবো এটাই তাহলে আপনার কাছে থাকল ঠিক আছে আমরা কিন্তু আপনার কাছ থেকেই নেব ভালো ফুল দেবেন মায়ের পুজোর জন্য ভালো ফুল দেবেন একদম আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন দিদি রাখি আচ্ছা